হ্যালো হ্যাঁ বলছি কিছু আমার দোকানে কিছু অর্ডার দেওয়ার ছিলো কিছু নেই মালগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনার ছিলো তো কোন কোন জিনিসগুলো নেই একটু লিস্ট করে পাঠাতে পারবে হ্যাঁ গুড মর্নিং ভালো আছি হ্যাঁ একটু বললে ভালো হতো হুম হ্যাঁ সেটা খুব ভালো রেসপন্স আসছে না হ্যাঁ বাজার মূল্য দেখতে হবে আমাদেরকে বাজারে কোন জিনিসটা চলছে তারপর সেটা নিয়ে স্টক করলে ভালো হতো বাজারে চাহিদা যেরকম হবে সেই ভাবে তো আমাদের ইয়েটা চলবে আমাদের মার্কেটও সেইভাবে চলবে আমাদের লেনদেন বল কিংবা আমাদের আর্থিক দিকটা আমাদের সেইভাবে দেখতে হবে আয়টা আমাদের যেন বাড়ে সেটা দেখতে হবে তো সেই হিসেবে লিস্ট করতে হবে হ্যাঁ সেইভাবে বাড়বে আর দোকানে কী কী কী কীভাবে বিল্ডিংটা কীভাবে উচ্চমানের করা হবে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে যে কী করালে এটা আর দোকানে আর কী কী জিনিস নেই ওটার একটা লিস্ট করতে হবে আর যেমন আর কী কী জিনিস নেই জানা আছে কিছু আচ্ছা হ্যাঁ ওগুলো আমার মার্কেটে দেখালাম যে বেশি চলছে এখনকার ট্রেন্ড সেই অনুযায়ী আমাদেরকে জিনিসের স্টক করতে হবে কারণ সেই অনুযায়ী জিনিসের স্টক করলে আমাদের বিক্রিটা সেরকম বাড়বে আর বিক্রিটা বাড়লে আমাদের প্রফিটও হবে আর প্রফিট হলে আমাদের এই ব্যবসাটা আরো উন্নত হবে ঠিক আপনার কী মনে হয় হ্যাঁ সেটা ঠিক আছে হ্যাঁ আমি তো খুব হ্যাঁ হ্যাঁ তাও আমি ভাবছিলাম যে শাড়ির সাথে কয়েকটা ট্রেন্ড এখন কুর্তি আর ছেলেদের কিছু পাঞ্জাবিগুলো পায়জামা এসব কিছু থাকলে বরঞ্চ ভালো হতো এটা আচ্ছা ঠিক আছে তুই তাহলে ওটার লিস্ট করে আমাকে পাঠিয়ে দে হ্যাঁ হুম আচ্ছা রাখ